হ্যাঁ আমার প্রিয় বইয়ের মধ্যে অনেকগুলোই তো আছে তার মধ্যে একটি বই হচ্ছে ঠাকুরমার ঝুলি সেই বইটি প্রথমত বইটি পড়লে মনে হয় যে বইটির মধ্যে অনেক ভূতের গল্প তারপরে শাঁখচুন্নি পেত্নি তারপরে পশু পাখি নানা রকমের গল্প ওর মধ্যে আছে যেহেতু ঠাকুরমার ঝুলির ছোট ছোট পার্ট আছে যে সেহেতু ওই কম সময়ে সেগুলো পড়ে শেষ করা যায় এবং সেগুলো পড়লে মনটাকে অনেক মনকে নিজের মনকে আনন্দ দেওয়া যায় এবং এগুলো ছেলেকেও শোনানো যায় যে কীভাবে কীভাবে হচ্ছে আর ঠাকুরমার ঝুলি এছাড়াও একবারে তো অতগুলো গল্প পড়ে শেষ করা যায় না যেহেতু অনেক গল্প থাকে বইয়ের মধ্যে দরকার হলে একটা বইয়ের পার্ট শেষ হলে আর একটা সেকেন্ড পার্ট কিনে নিয়ে আসি সেকেন্ড পার্টটাও পড়ি সব কিছু কিছু কিছু কিছু করে পড়লে কী হয় নিজের মনটাও ভালো লাগে এবং বাচ্চাদেরও শোনানো যায় যে এবার সব সময় তো সব কিছুতে ভালো লাগে না তখন মাঝে মাঝে মনে হয় একটুখানি গল্পের বইটা পড়ি হ্যাঁ তার মধ্যে একটি বই হচ্ছে ঠাকুরমার ঝুলি যা আমার মনকে খুবই আনন্দিত করে